হ্যাঁ আমার এলাকায় ডাক্তার আছে এবং অনেক ডাক্তার আছে অন্যান্য জেলা থেকে সব ডাক্তার আমাদের এখানে বা অন্যান্য ধারে পাশের গ্রাম থেকেও আমাদের গ্রামে ডাক্তার আছে ডাক্তার রুগি দেখতে আসে এবং নিজেদের গ্রামেরও কিছু ডাক্তার আছে মোটামুটি ভালোই জানে এবং সেই ডাক্তারদের এবং ছাত্ররা যারা নার্সিং করে মেডিকেল বা নার্সিংয়ের ছাত্রছাত্রীরা প্রশিক্ষণের জন্য যে ব্যবহার করে প্রশিক্ষণের জন্য যে পড়াশোনা সে আমাদের এখানে আছে যেমন আমাদের এখান থেকে অনেকটা দূরে এক আমাদের এখানে ছোটো একটা নার্সিংহোম আছে বা নার্সিংয়ের সেন্টার আছে যেখানে পড়ানো হয় সেই সব বিষয় নিয়ে প্র্যাকটিক্যাল ও থিয়োরি শেখানো হয় এবং আমাদের এখান থেকে একটা দূরে আছে বেঙ্গালুরুতে বেঙ্গালুরুতে একটা নার্সিং বড়ো ছাত্র ছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে এবং সেই প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক শিক্ষা লাভ করে তার শিক্ষা লাভের ফলে তাদেরকে বেসরকারি নার্সিংহোমে চাকরি দেওয়া হয় সেখানে তারা ঠিকমতো করতে পাল্লে তাদেরকে সরকারি ডাক্তারখানাতে দেওয়া হয় এবং খুব ভালোভাবে তারা যদি প্রশিক্ষণ বা প্র্যাক্টিক্যালে ভালোভাবে করতে পারে তাদেরকে একটা সাট্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের দ্বারা তারা বড়ো বড়ো নার্সিংহোম বা ডাক্তারখানায় যোগ করতে পারে